আমার এলাকার শিশুদেরকে অপুষ্টি রোগে ভুগতে আমি দেখি নি তারা পুষ্টিগত খাবার খেয়েই সুস্থ থাকে কিন্তু কিছু কিছু শিশু কাছের আই সি ডি এস স্কুলে যায় সেখানে প্রতিদিন যে নিয়মিত খাবার দেওয়া হয় তারা সেগুলো খায় সেখানের খাবার খেয়ে বহু শিশু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছে এই ঘটনা সবার চোখে আসায় কেউ বুঝতে পারছিলো না একদিন আই সি ডি এস খাবারে লক্ষ করা যায় একটি আরশোলা পাওয়া গেছে সেটা নিয়ে কিছুদিন প্রচুর ঝামেলা ও গণ্ডগোল অশান্তি সৃষ্টি হয়েছিলো আমার এলাকায় তারপরে কিছু দিন খাবার ভালো দিলেও দেখা যায় যে তারা পুনরায় আবার চাল ধুচ্ছে না ঠিকমতো কিংবা যে সবজিগুলো তারা ব্যবহার করে সেগুলোও ঠিকমতো ধুচ্ছে না এর ফলে সবজির যে পুষ্টিগত গুণটা সেটা শরীরে যাওয়ার বদলে উল্টে খারাপ প্রভাব তাদের মধ্যে পড়ছে এই ধরনের খাবার খাওয়ার ফলে দিন দিন তারা আরও অসুস্থ হয়ে পড়ছে নইলে তাদের কোনো সমস্যা ছিল না তাই এই ব্যাপারটি ভালো করে দেখা উচিত